আমার পাখি দেখার অ্যাডভেঞ্চার বলতে সত্যি কথা একটা মজার স্মরণীয় গল্প আছে আমার বাবা সরকারি চাকুরিজীবি তো আমরা প্রায়শই ঘরের আশেপাশে পাখি দেখে থাকি এটা ঠিক কিন্তু আমি একবার আমার বাবার সাথে মধ্যপ্রদেশ ঘুরতে গিয়েছিলাম সেখানে যে চিড়িয়াখানা ছিল সেই চিড়িয়াখানায় নানা ধরনের পাখি ছিল আর পাখি আমার এমনিতেই পছন্দের তো সেখানে সবথেকে মজার একটি পাখি ছিল হলুদ রঙের যার নাম ছিল ডারফিন তো ডারফিন নামের পাখিটিকে একবার ডাকা মাত্রই উড়ে এসে কাছে কাছে বসছিল বিভিন্ন ধরনের আওয়াজ করে তার অঙ্গভঙ্গিতে দেখাচ্ছিল যে সে কতটা মজার এই গল্পটা আমাদের কাছে সত্যি খুব স্মরণীয় তো এইরকম একটি গল্প আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে এছাড়া আরও বিভিন্ন ধরনের পাখি ছিল কিন্তু ডারফিন পাখিটি সত্যিই খুব আকর্ষণীয় তার বৈচিত্র্য একটু আলাদা ধরনের ছিল হলুদ এবং বিভিন্ন রঙের মিশ্রণ ছিল তার পালকের মধ্যে তো এই গল্পটি আমার কাছে সবথেকে বেশি স্মরণীয় হয়ে আছে যেহেতু বাবার সাথে দেখেছি তাই এটা আরও মজার আমার কাছে এবং স্মরণীয়